প্রধানত ঘোড়ার জাত হল আরাবিয়ান হর্স ফ্রীশিয়ান হর্স এবং মাসট্যাং কিন্তু আমার এই তিন প্রজাতির মধ্যে সাধারণত আরাবিয়ান হর্সকেই ভালো লাগে কারণ তাদের দেখতে যেমন সুগঠ সুগঠিত পেশী পেশী দ্বারা তারা তাদের শরীর শারীরিক গঠন এবং দেখতেও খুব সুন্দর হয়ে থাকে